বলছি দাদা আমি তো আপনাদের কাছে খাবার অর্ডার করেছিলাম দুইটা রুটি এবং চারটে নান এখন আমি আমার অর্ডারটিকে কিছুটা বাড়াতে চাই সেইটা যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার আমার অর্ডারটি অবশ্যই বাড়িয়ে দেবেন আমার দুটো রুটির বদলে ছয়টা রুটি এবং আটটি নান লাগ নানের প্রয়োজন রয়েছে আপনারা দয়া করে আমার অর্ডারটিকে গ্রহণ করবেন এবং আমাকে যে অর্ডারটা এখন বাড়িয়ে দিলাম সেই অর্ডারটিকে আমাকে ডেলিভারি করবেন তাড়াতাড়ি